বাংলা ভাষা আমার রাজ্যের প্রতিটা মানুষের মাতৃভাষা কিন্তু এই রাজ্যের অনেকগুলি আঞ্চলিক উপভাষা রয়েছে যেমন রাজবংশী উপভাষা অনেক কিছু রয়েছে যেগুলি থেকে বাংলা ভাষা একটু উচ্চারণের দিক থেকে একটু পৃথক হতে পারে কখনো কখনো ব্যাকারণগত দিক থেকে বা ধ্বনিগত দিক থেকে পৃথক